হ্যাঁ আমার মনে হয় যে খেলাধুলার উন্নয়নে সরকারের আরও অর্থ ব্য়য় করা এবং তহবিল প্রকাশ করা উচিত মানে অনেক গরিব ঘরের ছেলেমেয়েরা আছে যারা মানে টাকার অভাবে খেলতে চায় না ভালো ও টাকার অভাবে ভালো প্র প্রতিষ্ঠানে তারা অ্যাডমিশন নিতে পারে না মানে তাদের মধ্যে অদম্য একটা ইচ্ছাশক্তি আছে কিন্তু টাকার অভাবে পারে না কিন্তু সরকার যদি খেলাধুলোর বিষয়ে যদি একটু এগিয়ে আসে তো খুব ভালো হয় আর যাই হোক আমি এটা মানে বলতে পারি যে ভারতে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে মানে প্রতিভাবান মানুষের কিন্তু অভাব নেই আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের ভারত এমন একটা দেশ যে প্রতিভাবান মানুষ প্রচণ্ড পরিমাণে আছে তো তাদের যদি একটু সুযোগ দেওয়া হয় কোনোভাবে পাশে থাকা হয় আর্থিকভাবে ও সহযোগিতা করা হয় তো দেশটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে এমন অনেক খেলোয়াড় আছে বিশেষ করে আমি ক্রিকেট ভালোবাসি তো এমন অনেক ক্রিকেট প্লেয়ার আছে যারা শুরুতেই তাদের অবস্থা খুব খারাপ ছিল কিন্তু তারা অনেক কষ্টে সৃষ্টে খেলাধুলো করার পরে আজকে কোন কোন জায়গায় এসেছে কত বড় বড় জায়গায় এসেছে তো এরকম যারা আছে গরিব ঘরের বা বস্তিতে যারা আনাচে কানাচে আছে তাদেরকে একটু খেয়াল করতে হয় একটু দেখতে হয় হ্যাঁ একটু যদি খেলাধুলো উন্নয়নে সরকারে যদি আরও একটু এগিয়ে আসে অর্থ ব্যয় করে তাহলে দেখা যাবে আমাদের ভারতটা আরও উন্নতির দিকে যাবে খেলাধুলোর দিক দিয়ে